কিছুদিন আগে আমার বাড়ির পাশ থেকে একটি ফেরিওয়ালা যাচ্ছিল কিছু কুর্তি ওড়না আরও বিভিন্নরকমের জিনিস নিয়ে আমি একটি ওড়না কিনেছিলাম খুব পছন্দ হয়েছিল এবং আমার পছন্দের রঙের সস্তায় পেয়েছিলাম ওড়নাটি নেওয়ার পরে পরেও খুব আরাম লাগলো তারপর কিছুদিন পরে যখন একবার ধুয়ে দিলাম ধোয়ার পরে দেখলাম যে ওড়নাটির রঙ উঠছে এবং একটি জায়গায় ফেসে গেছে প্রথমে ভেবেছিলাম যে আমি লাভবান হয়েছি কিন্তু তারপরে দেখলাম লোকটি আমাকে ঠকিয়েছে